হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ খরচা পড়বে ওটা ওনার সার্ভিসের ওপর নির্ভর করবে এবার আপনি কী সার্ভিস করাবেন সেটা বলুন আপনার কী খারাপ হয়েছে সেটা বলুন তারপর আমি বলছি হ্যাঁ আপনার গাড়ির মডেল নাম্বার কী ও ও তিরিশ চল্লিশ হাজার পড়বে

দেখতে হবে আমি ওইরকম পনেরোর ভেতর টেতর হয়ে যাবে ও সিম্পল ইউজ করতে হলে দশের নিচে হবে না দশ বারো পড়বে ও আসুন আমি প্রত্যেক দিন সকালে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ